হ্যালো হ্যাঁ সীমন্তিনী ফটোগ্রাফার হ্যাঁ বলছিলাম আমার একটা মানে প্রি ওয়েডিং প্রি ওয়েডিং শ্যুট আছে তাহলে আঠেরো তারিখে করতাম আপনি কি ফ্রি আছেন একটু দেখুন না যদি ফ্রি থাকেন কারণ একটু আর্জেন্ট আছে আমাদেকে মানে মানে ওই ডেটেই আমাদেকে করতে হবে দেখুন না যদি একটা পোস্টপন্ড করা যায় একটু আর্জেন্ট আছে আপনি করলে ভালো হতো কেন আপনি একটু দেখুন না যদি আঠেরো তারিখে করা যায় খুব সুন্দর মানে একটা লোকেশেনও আছে যদি করা যায় আপনি একটু ট্রাই করুন দেখুন যেমন ভা মানে একটু ভা ভালো কোয়ালিটিরই যেমন ফটো টটো হয় হ্যাঁ সেভাবে দেখবেন হ্যাঁ তাহলে আপনি কতগুলো এমনি স্যাম্পেল পাঠাতে পারেন দেখতাম হ্যাঁ আর এমনি আপনি এমনি কমসমের মধ্যেই করবেন ঠিক আছে যেন ফটোগুলো ভালো হয় হ্যাঁ এমনি তো লোকেশন টোকেশন সব ভালোই আছে হ্যাঁ আপনি আগে তাও অনেকে করেছেন ও আর আর কী বলে আপনি তাও কতগুলো করেছেন আগে তাও বলতে পারবেন ও আপনি এডিট বা ওসব করতে পারেন তো ভালোভাবে ঠিক আছে তালে ভা ভালোভাবে দেখুন যেন ডে ওই ডেটটায় হয় হ্যাঁ ঠিক আছে তাহলে রাখছি